হ্যালো ম্যাম ম্যাম বলছিলাম যে আজকে আপনার কাছে আমি একটা জিনিস জানার জন্য একটু ফোন করেছি যে হচ্ছে আপনার কাছে ওই আনন্দদূত পত্রিকাটা আছে হ্যাঁ লাগতো তাছাড়া এইগুলো ছাড়া আর অন্য কিছু নতুন কোনো পত্রিকা বা ম্যাগাজিন আছে না কি সেটা কেমন কতো কী পড়বে কী রকম কী চলছে এখন রেটিংস কেমন আছে ওটা জানার জন্যই একটু ফোন করছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ তাহালে আমার লাগবে তাহলে আমি কীভাবে কী অর্ডার দেবো একটু যদি বলেন কাইন্ডলি তাহলে খুব ভালো হয় ঠিক আছে তাহলে আপনি হচ্ছে কবে মানে কতো দিন আগে থেকে অর্ডার দিতে হবে এবং বলুন কীভাবে দেবো আর আমাকে একটু যাতে আমার ওই প্রেসে যাতে ডেলিভারি করে দেয় হ্যাঁ আমি যে অ্যাড্রেসটা দেবো সেই আচ্ছা না অনলাইন পেমেন্ট করবো আমি অনলাইন পেমেন্ট করবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাম ঠিক আছে তাহলে আমি হচ্ছে আপনাকে অ্যাড্রেসটা আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুণি হুম ঠিক আছে থ্যাংক ইউ